আমাদের এলাকায় বর্তমানে স্পোর্টস সেক্টরে প্রতিবন্ধীদের বা প্রতিবন্ধী ক্রিড়াবিদদের বিভিন্নভাবে স্পোর্টস সেক্টর সহায়তা করে থাকে যেমন তাদের বিশেষ বিশেষভাবে ভাতা প্রদান করা হয়ে থাকে প্রত্যেক মাসে তাছাড়াও তাদের প্রতি প্রশিক্ষিত পেশাদার দিয়ে তাদেরকে ভালোভাবে ক্রিড়া শেখানোর জন্য উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন পেশায় যেমন ইউজ অ্যান্ড থ্রো খেলায় যারা বিকলাঙ্গ তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণের প্রয়োজন হয় তাছাড়াও যারা পায়ে চলতে স অক্ষম সেই সমস্ত ব্যক্তিদেরকে সাঁতারের জন্য বিভিন্ন দামি নামি প্রশিক্ষত প্রশিক্ষক দিয়ে তাদের প্র্যাকটিস করানো হয় যাতে তারা ভালোভাবে খেলার সুযোগ পান এবং দেশের নাম উজ্জ্বল করে থাকেন তাছাড়াও যারা কানা ব্যক্তি তাদের ক্ষেত্রে ব্রেলির মাধ্যমে কীভাবে ডট দিয়ে পড়া লেখা করা যায় এবং সমস্ত কিছু বোঝা যায় তার জন্য সাহায্য করে থাকেন যারা পায়ে চলতে অক্ষম তাদেরকে হুইল চেয়ারের জন্যও ব্যবস্থা করা হয় যারা বোবা তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এইভাবেই বর্তমানে আমাদের জেলায় খুবই ভালোভাবে যারা প্রতিবন্ধী ক্রিড়াবিদ তাদেরকে স্পোর্টস সেক্টর সহায়তা করে থাকে